হ্যাঁ আমি প্রাচীন এবং মধ্য যুগে ভারতের বিখ্যাত কিছু রাজাদের কথা বইতে বইতে পড়েছিলাম এবং শৈশবে শুনেছি তাদের মধ্যে অন্যতম হলেন সম্রাট অশোক এবং শাজাহান শাজাহানের নির্মিত মমতাজ তাজমহল এখনও জগৎ বিখ্যাত হয়ে আছে এবং ভারতের আশ্চর্যতম জায়গা দখল করে আছে এবং সম্রাট যে স্থাপত্য নিদর্শন করে গেছে আমাদের কাছে তা চিরস্মরণীয় আরও আছে বাংলার নবাব সিরাজউদ্দৌলা নবাব সিরাজ যার পরবর্তী রাজধানী ছিল মুর্শিদাবাদ তিনি যে মুর্শিদাবাদের স্থাপত্য নির্মাণ করে গেছেন তার মধ্যে হলো হাজারদুয়ারি মোতিঝিল যে স্থাপত্যগুলি করে গেছে আমাদের কাছে চিরস্মরণীয় এখনও এই সব রাজারা না থাকলে ভারতবর্ষে এতটা উন্নত হতো না